সরকার ছোটো ব্যবসাগুলোকে বিভিন্ন আর্থিক দিক থেকেই সাহায্য করে আমি এটুকু শুনেছি আর এই দু হাজার পনেরো থেকে ষোলোর মধ্যে সরকারি দপ দিক থেকে এইট পয়েন্ট টু কিছু আর কি অর্থ বিনিয়োগ করেছে